সরকারের স্কিমগুলির মধ্যে মানে সবথেকে ভালো হয়েছে স্কলার মানে কন্যাশ্রী যেগুলো কন্যাশ্রী মানে পয়সা যখন পায় তো এর থেকে অনেকে মানুষ অনেক মেয়ের সুবিধা হয় কি এর থেকে পড়াশুনা করতে পারে ভালো কলেজে ভর্তিও হতে পারে এই পয়সা নিয়ে আবার এই যে আরেকটা ভালো সুবিধা আছে কোনও অনেক গরিব মেয়ের বিয়ে হতে পারে না তার জন্য রূপশ্রী মানে সরকারি তরফ থেকে বানিয়ে দেওয়া হয়েছে এটাও একটা সুবিধা হয়েছে যে সেই মেয়েটা ওই টাকা নিয়ে কিছুটা বানাতে পারলো তারও বিয়েটা মানে অনেকটাই ভালোভাবে হতে পারলো এই একটা সুবিধা এসেছে আবার কি পড়াশুনার প্রতি যারা ভালো ভালো পড়াশোনা করতে পারে তাদের জন্য স্কলারশিপ এসেছে মাইনরিটি ফর্ম হ্যাঁ এ সেই এইসব এইসবের জন্য মানে যে সরকারি থেকে এগুলো দেওয়া হলো এ দেওয়া হচ্ছে তো এর থেকে মানে খুবই ভালো একটা ফেসিলিটি মানে স্টুডেন্ট একটা ভালো ছাত্রী ভালো মানে এগিয়ে যেতে পারবে এই পয়সা নিয়ে কারণ অনেকজন আছে পিছিয়ে যায় কিছু পয়সার জন্য কিন্তু এই পয়সা নিয়ে তার অনেকটাই হেল্প হয় সে আরও এগিয়েও যেতে পারে এইটুকুই যে সরকারের যে স্কিমগুলো ছিল এইগুলো সবথেকে উপকৃত আমি তো এর থেকে অনেক কিছু উপকৃত হয়েছি আমার খুবই ভালো লেগেছে সরকারের এইসবগুলোর জন্য